আমি প্রথমে বাগান করতে একদমই অপছন্দ ছিলাম কিন্তু আমি আঠেরো বছর বয়স থেকে বাগান করা শুরু করেছিলাম কারণ আমি বইয়ে পড়েছিলাম যে পড়ছি যে আমাদের এখন গাছের সংখ্যা খুবই কমে যাচ্ছে এরকম চলতে চলতে বিশ্বের উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে তাই বিশ্বের উষ্ণতা কমাতে হলে গাছ লাগাতে হবে এবং আমি আমার দাদুকে দেখেছিলাম গাছের পরিচর্যা করতে সারাদিনই দাদু গাছ নিয়ে পড়ে থাকতো সেই দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম দাদুর বাগানের ফুলের সৌন্দর্য বিভিন্ন রকমের ফুল গাছ ইত্যাদি আমাকে খুবই অনুপ্রাণিত করেছিলাম সেই সময় থেকে আমি মূলত বাগান করা শুরু করি প্রতিদিন সকাল বিকাল গাছে জল দেই গাছদের পরিচর্যা করি বিভিন্ন রকমের সার দেই গোবর দেই বিভিন্ন রকমের জৈব সার দেই জল দেই ইত্যাদি ধরনের পরিচর্যা আমি সকাল বিকালেই করি এখন আমার বাগানটা খুবই সুন্দর এবং সেইটিই আমাকে দাদুই আমাকে অনুপ্রাণিত করেছিলো এই বাগানটি করতে আজ দাদু বেঁচে নেই কিন্তু দাদুর দেখানো পথেই আমি চলছি